হ্যাঁ বলছি যে আমার এই পেট ব্যাথা করছে সে জন্য তো ওষুধ খাচ্ছি তা কমছে না তোমার কাছে বারবার যাচ্ছি তার জন্য কী করব এখন হ্যাঁ ওষুধ তো ঠিকঠাক খাচ্ছি কিন্তু যন্ত্রণা একটু কমছে আবার ও একটু খানিকক্ষণ পরপর করছে আবার একটু কমে যাচ্ছে এই হচ্ছে একবারে কমছে না হুম জল টল সব ঠিকঠাক খাচ্ছি তবু ওই যন্ত্রণা হচ্ছে একটু কমছে না ওষুধ ওইসব ঠিকঠাক খাচ্ছি তা কী করব এখন বুঝতে পারছি না সেই জন্য আবার ফোন করলাম

কুচবিহারে কোথায় এই হসপিটালটা ও মিশন হসপিটাল বলে একটা আছে

ওই যে মিশন হসপিটাল বলে একটা জায়গা আছে ওখানটায় ও ঠিক আছে